দেখুন আমার এলাকায় যদি আপনি প্রাথমিক পেশার কথা বলেই থাকেন যেহেতু আমি হাওড়ায় বাস করি এটা কিন্তু শহুরে এলাকা অতএব আমার এখানে বেশিরভাগটা মানুষই কিন্তু চাকরি বাগরি করে বেশিটা সবাই শিক্ষিত তো তাই চাকরি বাকরিই করে আর কিছুটা জায়গা আছে যেখানে একনও ঠিক শহরের মতো হয়ে ওঠে নি সেটা একনও গ্রামের মতো কিছু এলাকা আছে সেখানে কম বেশি পরিমাণে চাষাবাদ হয়ে থাকে আর আমার এই হাওড়া এলাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো হাওড়া স্টেশন যেখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসে ভিড় করে খুব জনবহুল জায়গা ঠিক আছে আর একটা জিনিস হলো খুব গুরুত্বপূণ্য সেটা হচ্ছে এই মানুষগুলো কেন এখানে ভিড় করে কারণ আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপত্য হলো হাওড়া ব্রিজ এ ব্রিজটা কেন এতো গুরুত্বপূর্ণ কারণ এই ব্রিজটা পুরোপুরিভাবে নদীর ওপরে ভেসে আছে এর কিন্তু কোনো পিলারও নেই কোনো স্তম্ভও নেই এইটা দেখার জন্যেই কিন্তু হাওড়া স্টেশনে এতো মানুষ এসে ভিড় করে এতো মানুষ ভিড় করার ফলে কী হয় বলুন তো এখানে অনেক দোকান পাট অনেক শপিং মল বড় বড় ক্যাফে রেস্টুরেন্ট এইগুলো কিন্তু তৈরি হয়েছে